সুনীলবাবু বলছেন আপনি দুধ বিক্রি করেন তো ও আমার একটু দুধ লাগবে আমার অনেক দুধ লাগবে তার আগে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি গরুর দুধ বিক্রি করেন নাকি কিরম ধরনের দুধ বিক্রি করেন আমার একটা পায়েস আচ্ছা আমি বাড়িতে তো অনুষ্ঠান আছে তার জন্য আমার অনেক দুধ লাগবে তারজন্য আমি আগে জানতে চাই যে আপনি দুধে কি জল মেশান আমার তো পাঁচ লিটার দুধ চাই তো তার আগে আমি একবার দেখতে চাই দুধটা আপনি একবার নিয়ে আসবেন আমার কাছে খাটালটা কোথায় আচ্ছা আচ্ছা কেমন দাম আছে আপনার দুধের এ তো বেশি বলছেন তো কি করে বুঝবো ভালো এখন বেশিরভাগ এখন বেশিরভাগ দুধওয়ালাদের দেখেছি না সমস্যা নেই কিন্তু আপনি যেন মানে একটু দাম কমালে ভালো হয় আচ্ছা ঠিক আছে আসলে আমার বাড়িতে আমার ছেলের অন্নপ্রাশন তো ওইজন্য মানে দুধটা একটু খাঁটি দরকার ছিল হ্যাঁ আপনার নামও শুনেছি যে ওখানে নাকি ভালো আপনি দুধ বিক্রি করেন ওইজন্যই আপনাকে ফোন করেছি হ্যাঁ আর বলছি যে দুধটা একটু বাড়ি দিয়ে গেলে ভালো হয় আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছিলাম কোনো অসুবিধা নেই আপনি একটু আমার বাড়িতে দুধটা যাবেন পাঁচ লিটার দুধ ঠিক আছে তা আমি আপনাকে তাহলে পরে ফোন করে বলে দেবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ